হ্যাঁ আমি আমার ক্যামেরা ব্যবহার করে রিল বা শটও শুট করি এই এই ছবিগুলি শুট করে থাকি এছাড়াও ভিডিওও শুট করি এবং ছবি তোলা থেকে এটা অনেকটাই আলাদা কারণ যদি বলি রিল বা শট আমি ছবি শুট করি রিল বা ছবি তোলা থেকে আলাদা যেভাবে বলা যায় তো একটা ছবি মানুষ দাঁড়িয়ে থেকে তাদেরকে আমি বলি যে তুমি এই পোজে দাঁড়াও এই অ্যাঙ্গেলে দাঁড়াও ওখানে ঠেস দিয়ে দাঁড়াও মাথায় হাত দিয়ে এভাবে তাদের ছবি তুলি কিন্তু যখন একটা তো সেখানে আমি ধীর স্থিরভাবে বা আমার অ্যাঙ্গেলটা ক্যামেরার ঠিক করতে পারি কীভাবে লাইট ফেলতে পারি কীভাবে এডিট করতে পারি সবটাই সেইভাবেও করা যায় সেক্ষেত্রে ছবি তুলতে কোনো অসুবিধে হয় না কিন্তু একটা রিল বা শট শুট করতে গেলেও অনেকটা বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ একটা রিল করছে মানে যদি কেউ একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে তো সে তো পুরো স্টেজ মতো নাচ করবে সেক্ষেত্রে যদি সেটা শুট করতে হয় আমাকে ক্যামেরাটা একবার ডান দিকে একবার বাম দিকে একবার আপ এ একবার নিচে সব করতে হয় কারণ না হলে পুরোপুরি ভিডিওটা ঠিকঠাক আসবে না কারণ কখনও হয়তো সে নাচের স্টেপে এরকম আছে তাহলে সে ওপর দিকে লাফিয়ে নিচে নামছে সেক্ষেত্রে আমি যদি ক্যামেরাটা ওপর দিকে না তুলে নিচে না নামাই সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে না এবং এটা পুরোপুরিই আলাদা কারণ আমি ওই ক্যামেরাটা যদি ঠিকঠাকভাবে ধীরে ধীরে না তুলে একবারে উপর দিকে তুলি সেক্ষেত্রে হয়তো কিছু দেখাই যাবে না যে সে মেয়েটা কীভাবে উঠল বা ছেলেটা যেই নাচ করছে সে ওপরে উঠল কীভাবে নাল্লো নামল কীভাবে ডান দিক যাচ্ছে কীভাবে বাম দিকে যাচ্ছে কিছু দেখাও যাবে না কি পা কিছু বোঝাও যাবে না এটা তো গেল কোনো কিছু শুট করার জন্য যদি রিল শুট করতে হয় সেক্ষেত্রে রিলের অনেকগুলো পার্ট থাকে কেউ একটা জায়গায় দাঁড়িয়ে শুট করে আবার কেউ করে কী একটা অর্ধেকটা পার্ট একটা জায়গায় আর বাকি অর্ধেকটা পার্ট আর একটা জায়গায় বাকি অর্ধেকটা আর একটা জায়গায় মানে তিনটে চারটে পার্ট নিয়েও তো অনেকে করে সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদেরকে জায়গা চেঞ্জ করতে হয় এবং সেক্ষেত্রে গিয়ে তারা কীভাবে ভঙ্গি করছে একবার এর মুখের দিকে ক্যামেরা স্থির করতে হয় একবার ওর মুখের দিকে স্থির করতে হয় এবং তাদের কথাগুলো যে আমি যদি ক্যামেরাতে শুট ঠিক করতে দেরি করি সেক্ষেত্রে তাদের কথাগুলো আসবে না তাদের মুখের ভঙ্গিমা অন্য রকম লাগবে রিলটা দেখতে ভালো লাগবে না এর ফলে আমার ওইগুলো একটু সমস্যা হয় কিন্তু এটা পুরোপুরিই আলাদা এবং আমি দুটো কাজ করতে ভালো লাগে আমার কারণ ছবি তুলতেও যখন ভালো লাগে রিলটা করতেও ভালো লাগে কারণ আমি এগুলো যেহেতু প্রফেশনালি নিয়ে নিয়েছি আমার এগুলো খুবই ভালো লাগে এবং এগুলি দুটো সম্পূর্ণ আলাদা কারণ একটা হচ্ছে দাঁড়িয়ে থেকে স্থিরভাবে তোলা যায় আর একটা নিজের মস্তিষ্ককে সচল রেখে নিজের ব্রেনকে কাজে লাগিয়ে ভালোভাবে করতে হয় রিল এবং শট শুট করতে হয়